দুশো আট দু হাজার পাঁসশো ছিয়ানব্বই চব্বিশ হাজার দুশো বাহাত্তর এক লাখ সাত হাজার তিনশো আট দু লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো বত্রিশ